ভারতবর্ষের রাজ্যের কিছু জায়গায় আমাকে অবশ্যই যেতে হবে সেই জায়গাগুলো হলো অসম পঞ্জাব উত্তরপ্রদেশ উড়িষ্যা ইত্যাদি এই জায়গাগুলোতে যাবার কারণ হলো তীর্থস্থান ভ্রমণ যেমন অসমের কামাখ্যা মন্দির পঞ্জাবের স্বর্ণমন্দির দেখবার খুব ইচ্ছা উত্তরপ্রদেশে হরিদ্বার ও রাম মন্দির এবং উড়িষ্যার জগন্নাথ মন্দির দেখার জন্যই আমি এই রাজ্যগুলোতে যেতে চাই